হ্যাঁ দাদা বলুন

তা দাদা দাদা আপনি আপনি আগে লিস্টগুলো আমাকে পাঠিয়ে দেন হোয়াটসাপে হ্যাঁ হ্যাঁ আর তাহলে লেবারদেরকে বলে দিচ্ছি এগুলো প্যাকিং করতে আপনি তাড়াতাড়ি পাঠিয়ে দেন

হুম সে তো হুম

আর এটা সুবিধা হবে ঠিক আছে হ্যাঁ ঠিক ঠিক আছে এবার ভুল না হয় যাতে ভুল না হয় সেভাবে হ্যাঁ প্যাকেটের গায়ে এক ফোন নম্বর লিখে দিলে সুবিধা হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

এটাও আছে ঠিক আছে আমি তাহকে ভালোভাবে ওষুধগুলো চেক করে পাঠিয়ে দেবো ওষুধগুলো ঠিকঠাক করে পাঠিয়ে দেবো